আমাদের এলাকায় স্বাস্থ্য সেবা কর্মীদের অনেক ধরণের সমস্যার সম্মুখীন হতে হয় কারণ এখানকার রাস্তা ঘাট গ্রাম এরিয়ার রাস্তাঘাটগুলো খুব একটা ভালো নয় যার জন্য যারা স্বাস্থ্য কর্মী তারা ঠিকঠাক বাড়িতে যেতে পৌঁছাতে পারে না এবং সময় মতো না পৌঁছানোর কারণে অনেক মানুষের অনেক সমস্যাও হয় তাছাড়া যারা রোগি বা কোনো সমস্যার মধ্যে পড়ে অনেক রোগের মধ্যে পড়ে তারাও টাইম মতো সময় মতো হসপিটালে যেতে পারে না অনেক সময় এমনও হয় যে হাসপাতালে বা যারা আশা দিদিরা যারা আছে তাদের হয়তো শিক্ষার অভাবে তাদের অনেকের সময় কাঠামোর অভাবও দেখা যায় এবং এইগুলো চিকিৎসার মানকে প্রচুর প্রভাবিত করে এইগুলোর জন্য মানুষ অনেক ঠিকঠাক চিকিৎসাও পায় না বা তাদেরকে ঠিকঠাক সতর্কতা অবলম্বন করতেও বলা হয় না যার জন্য মানুষ অনেক রোগের মধ্যে পড়ে এবং এই এখানকার মানুষ বেশিরভাগ সময় হসপিটালে যেতে পছন্দ করে না দূরত্বের কারণে গ্রামের দিকে অনেক দূরত্ব হয় বা জঙ্গল এরিয়াতে দেখা যায় যে জঙ্গলে হাতি বেরোচ্ছে যার জন্য তারা হয়তো সময় মতো হাসপাতালে যেতে পারছে না তারা হয়তো ভয়ে বেরোচ্ছে না এরকমও হয় তো স্বাস্থ্য সেবাটা আরো উন্নত করা উচিত